আমি যে প্রোডাক্ট নিয়ে কথা বলব সেটি একটি কাঠের প্রোডাক্ট আমি যে মানের কাঠ অর্ডার করেছিলাম সে মানের কাঠ তো পাই নি এবং সর্বোপরি যে কাঠামো এর কাঠামো একদমই ভালো নয় এর ফিটিং সিস্টেম একবারে নড়বড়ে কাঠের মান একদম নিম্ন আমার কাছে অভিজ্ঞতা খুবই তিক্ত অভিজ্ঞতা এই এই এই কাঠের পোডাক্টটির সম্পর্কে এবং আমাকে যদি রেটিং করতে বলা হয় যে পাঁচের মধ্যে আপনি কত দেবেন আমি অবশ্যই এক দিতে পারি কারণ যেহেতু আমার কাছকে আসছে সময়ে ডেলিভারিটা হয়েছে সেজন্য আমি এক দিতে পারি কিন্তু এর মান একবারেই নিম্ন